যোগব্যায়াম অনুশীলন করার পর আমি আমার শরীরের এবং মানসিক দিক থেকে অবস্থা অবশ্যই অনেক উন্নতি অনুভব করতে পারি যোগব্যায়াম অত্যন্ত একটি জরুরি ব্যায়াম বলে আমরা মনে করে থাকি যোগব্যায়াম যদি কেউ প্রতিনিয়ত অভ্যাস করতে পারেন তার শারীরিক এবং মানসিক দিক থেকে যথেষ্ট পরিবর্তন দেখা দেবে এবং সে শারীরিক শারীরিক দিক থেকে সুস্থ এবং সবল হয়ে উঠবে এবং মানসিক দিক থেকেও যথেষ্ট পরিমাণ সুস্থ এবং সবল সুন্দর মনের একটি মানুষ হয়ে উঠতে পারবে যোগব্যায়াম দৈনন্দিন জীবনে আমাদের যথেষ্ট প্রভাব ফেলে থাকে যোগব্যায়াম করার ফলে আমাদের সারাদিন যে পরিশ্রম করতে হয় ছোটাছুটি সেই ক্লান্তিটা আমাদের শরীরে অতোটা প্রভাব ফেলতে পারে না যোগব্যায়াম যদি কেউ প্রতিনিয়ত করতে থাকেন আমাদের সারাদিন কাজ করার পর যে ক্লান্তি সেই ক্লান্তি আমরা অতোটা অনুভব করতে পারি না যার ফলে আমাদের শরীর খুব একটা দুর্বল হয়ে পড়ে না আমরা আমাদের শরীরকে দুর্বল মনে করি না এবং আমাদের শরীর সুস্থ এবং সবল অনুভব করতে পারি যা আমাদেরকে সব সময় সুস্থতা প্রদান করে থাকে তাছাড়া মানসিক প্রশান্তি যোগব্যায়াম করার ফলে আমাদের মস্তিষ্ক যেহেতু স্থির থাকে এবং আমাদের মনের অবস্থার অনেক উন্নতি ঘটতে থাকে আমরা আমাদের নিজেদের মধ্যে মানসিক প্রশান্তি অনুভব করতে পারি যা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত জরুরি কারুর মধ্যে যদি মানসিক শান্তি না থাকে তার শরীর কখনোই সুস্থ থাকবে না মানসিক শান্তি আমাদেরকে সুখী জীবন একটি প্রদান করতে পারে এবং ভালো আবেগ আমাদের খারাপ ভালো নিয়েই এই জগৎ সংসার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা খারাপ জিনিসের প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ি কিন্তু যোগব্যায়াম প্রতিনিয়ত অভ্যাস করার ফলে আমাদের খারাপের দিক থেকে আবেগটা যথেষ্ট পরিমাণ কমে যায় এবং সেই আবেগটা ভালোর দিকে ক্রমশ বাড়তে থাকে তাছাড়া আরও যেই উপকারগুলি হয় আমাদের শরীরে সেগুলি হচ্ছে সহনশীলতা আমরা যোগব্যায়াম করার ফলে আমাদের শরীরকে মনকে মস্তিষ্ককে স্থির করতে পারি ও নিজের সহ্য ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি আমরা আমাদের নিজেদের মস্তিষ্ককে নিজেরা কন্ট্রোল করতে পারি নিজের চিন্তাধারাকে নিজেরা কন্ট্রোল করতে পারি এবং আমাদের যে চিন্তাভাবনা যদি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি তখন সেক্ষেত্রে আমাদের জীবনে ভুল পদক্ষেপ গ্রহণটা খুব একটা কমই হবে কেননা আমরা যেহেতু মানুষ আমরা অপরের দেখে শিখতে থাকি অপরের দেখে ভুল না করে আমরা নিজেরা চিন্তাভাবনা আরও বেশি করে করতে থাকবো এবং যার ফলে আমরা ভুল পদক্ষেপ থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবো এই জন্য যোগব্যায়াম আমাদের শরীরে অত্যন্ত জরুরি যোগব্যায়াম করার ফলে আমাদের শারীরিক দিক থেকে অনেকটা উন্নতি ঘটে যেমন যোগব্যায়াম করার ফলে আমাদের শরীরের স্ট্রেচেবিলিটি বাড়তে থাকে যার ফলে আমাদের শরীরের অতিরিক্ত চর্বি গলে যায় এবং শরীরের মধ্যে একটি শক্তিপ্রবাহ আমরা অনুভব করতে থাকি এই শক্তিটি আমাদেরকে আত্মরক্ষা করতে যথেষ্ট পরিমাণ সহায়তা করে থাকে এই জন্য যোগব্যায়াম করা অবশ্যই সকলেরই উচিত